বাঙালিদের সবথেকে বড়ো উৎসব হচ্ছে দুর্গোৎসব এই দুর্গাপুজোকে ঘিরে মানুষ অনেক আবেগে পরিপূর্ণ থাকে এই দুর্গাপুজোকে ঘিরে যেসব পুজোর নিয়মকানুন থাকে যেমন মানুষ মেনে চলে তেমন এই পুজোকে ঘিরে নিয়ে মানুষের অনেক রোজগারের রাস্তাও খুলে যায় চারদিন ধরে যে একটা এত বড়ো পুজো চলে এই পুজোর মধ্যে যেমন বাঙালি নন বাঙালি প্রতিটা মানুষই যেমন এই পুজোতে অংশগ্রহণ নেয় এবং এই অংশগ্রহণ করার ফলে আশেপাশে যেসব দোকান বা লাগে যেখানে মানুষরা আসে বসে খাওয়াদাওয়া করে যার ফলে কিছু মানুষের রোজগারের রাস্তা হয়ে ওঠে এবং এই পুজোর পথ ধরেই কিন্তু মানুষরা এইভাবে রোজগার করে আসছে আর এই পুজোর অনেক বিধি নিয়ম মেনে মানুষ এই পুজো করে চলে চারদিন এবছরের চারটে দিনের অপেক্ষায় মানুষ বসে থাকে এবং এই পুজো দেখার জন্য ও লক্ষাধিক মানুষের ঢল নামে কলকাতা ছাড়াও এ পুজো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই পুজো বিশাল আকার বা রূপ ধারণ করে করে এ পুজোকে নিয়ে